হ্যাঁ বলুন কী রকম সেল আছে আচ্ছা জামার ওপরে কী রকম ছাড় আছে ছেলেদের টি শার্ট আচ্ছা আর মেয়েদের শাড়ি দামি শাড়ি শাড়ি ওপর কি কোনো ছাড় আছে হ্যাঁ আমি তো যাই আপনার দোকান ভালো লাগলো আপনি ফোন করলেন বললেন জানালেন আমি যাবো দেখে দাম করবেন সবারই জন্য সবার জন্যে